রাজস্ব উৎপাদনের জন্য আমি যেভাবে আমার বাড়ির পশুদের যেভাবে ব্যবহার করে থাকি বেশিরভাগ আমার বাড়িতে গরু এবং মহিষ আছে সেগুলো আমার বাড়িতে যে সমস্ত শাকসবজি চাষ করি বা মাঠে যখন আমি ধান চাষ করি তাদেরকে দিয়ে চাষ করানো অর্থাৎ লাঙ্গল লাগিয়ে চাষ করানো এগুলো আমি করে থাকি আমার আর মাটি সমান করতে বা বাড়িতে যদি কোনও কিছু চাষ করা হয় সেক্ষেত্রে তাদেরকে আমি ব্যবহার করে থাকি এবং গরু গোবর বা মোষের গোবর থেকে আমি আমার বাড়িতে সার হিসাবে ব্যবহার করি এবং অন্যান্য সমস সময় যেগুলো যে ঘুঁটে আমার সেগুলো আমি বা জমিতে সার হিসাবে লাগাই ব্যবহার করি যা হোক করে থাকি বা দেখা যাচ্ছে যখন আমাদের এখানে ধান যখন বাড়িতে ওঠে ধান ঝাড়াইয়ের পরে অবশিষ্ট অংশ কিছু কিছু ধান থেকে চাষ থেকে যায় সেগুলো মারানোর জন্য আমরা অবশ্যই গরুকে ব্যবহার করে থাকি